বাংলা ভাষা এমন একটি ভাষা যেটা আমার মনে হয় সহজ কারণ কারণ আমি বাঙালি কিন্তু সেটা অন্যের কাছে অনেকটা কঠিন আমরা যে কারণে বাংলা ভাষাটা সহজ মনে করি যেমন আমরা ছোটবেলা থেকে শিখি তাই কিন্তু যারা হিন্দি ভাষায় কথা বলে তাদের ক্ষেত্রে বা অন্য কোনো ল্যাঙ্গোয়েজের ক্ষেত্রে যেমন তামিল মারাঠি উর্দু ওদের ক্ষেত্রে বাংলা ভাষায় কথা বলা খুবই কঠিন যেমন আমাদের যেমন কিছু কথা আছে ডায়লগ আকারে যেমন নাচতে না জানলে উঠোনের দোষ হয় বা চোরের মায়ের বড় গলা বিভিন্ন মুডে আমরা বলি সে সেই কথাগুলো হিন্দি ভাষায় বলতে গেলে খুবই কঠিন আমরা একই রকম কথা অন্য অন্যভাবে বলে থাকি যেমন কাউকে জিজ্ঞাসা করলে আমরা ধরুন উদাহরণ হিসেবে বলতে পারি তুমি ভাত খাবে বা তুমি কি ভাত খাবে এর মধ্যে অনেক তফাত আছে এটা সেটা একটা মানুষ কীভাবে বলছে বা বলার উপরে নির্ভর করে যে সেটা কী বলতে চাইছে বা এটা আমরা বাঙালিরা সেটা বুঝতে পারি সেটা যে কী বলতে চাইছে বা বাংলা ভাষার উচ্চারণ অনেক রকম কঠিন কঠিন উচ্চারণ হতে পারে বা সাধু ভাষায় কথা বলতে চাই বা প্রচুর কঠিন সাধু ভাষা বা এখন সাধু ভাষায় কেউ কথা বলে না কারণ যেটা কঠিন তাই বা চলিত ভাষা থেকে অনেকটাই আলাদা সাধু ভাষায় কথা বললে অনেক রকম কথা আমাদের পরিবর্তন হয়ে যায় ঠিক তেমনি বাংলা ভাষায় প্রত্যেকটা জেলাতেই আঞ্চলিক ভাষাই আলাদা যেমন বাঁকুড়াতে আলাদা হুগলিতে আলাদা কলকাতার মানুষের আলাদা দক্ষিণ চব্বিশ পরগনায় আলাদা উত্তর চব্বিশ পরগনার জন্য আলাদা কিছু কিছু একটা ভাষা বা কিছু কিছু একটু কোনো টান রয়ে গিয়েছে